অবশ্যই মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা তো বজায় রাখতেই হবে তার জন্য অবলম্বন একটা ভালো দিক আমাদেরকে বেছে নিতে হবে তা আমাদের পাড়ায় একজন ভদ্রলোক যার নাম বিকাশ দাদা তার কী তিনি ভালো ভালো ভালো জায়গায় ফুটবল খেলতেন তিনি একজন খেলোয়াড় ছিলেন তা ভালো ভালো জায়গায় খেলেছেন ভালো ভালো জায়গায় গিয়ে ভালো ভালো পুরস্কার নিয়ে এসছেন তা তার বয়স তুলনায় তিনি তিনি আমাদের খেলা শেখাতেন আমাদের বাচ্চাদের খেলা শেখাতেন এবং শারীরিক সুস্থতার সুস্থতার মোটিভেশান সব সময় আমাদেরকে শোনাতেন যে খেলাধুলো করলে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সুস্থ থাকা যায় এইভাবে আমরা ওনার ওনার ওনার কথায় আমরা প্রতিদিন প্র্যাকটিস করতাম ফুটবল খেলা করতাম এবং মাঠে গিয়ে যেভাবে আমাদেরকে বাই বাই টু বাই স্টেপ বলে দিত সেভাবে আমরা খেলাটা করতাম এবং দেখতাম যে আমাদের শারীরিক সুস্থতা অনেক বেড়ে যেত আমাদের জ্বরজ্বারি খুব কম হতো অসুস্থতায় আমরা খুব কম পড়তাম আমাদের দেখে দেখে আমাদের পাড়ায় পাড়ায় যেসব ইয়ং জেনারেশান যেগুলো মদ তামাক দ্রব্য এদিকে চলে যাচ্ছে তাদেরকেও একতা করে তাদের সাথে কথা বলে তাদের তাদেরকে সচেতন করে যে এইভাবে তারা থাকলে ইয়ং জেনারেশন শেষ হয়ে যাবে তার জন্য মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা থাকতে গেলে খেলাধুলোটা প্রয়োজন শরীরে ঘাম পরিশ্রম করতে হবে খেলাধুলোর মাধ্যমে থাকলে মানসিক চিন্তাটা থাকে না মানসিক দিক থেকে অসুস্থ সুস্থ থাকা যায় এবং শারীরিক দিক থেকেও সুস্থ থাকা যায় তার জন্য খেলা খেলাধুলোর মধ্যে থাকলে প্র্যাকটিসের মধ্যে থাকলে খেলাধুলো ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পাড়ার বয়স্ক বয়স্ক লোকরা আর কি দাদুরা তারাও দেখে দেখে এখন একসাথে মাঠে এসে শরীরচর্চা করেন এবং শারীরিক সুস্থ থাকার চেষ্টা করে এইভাবে আমরা শারীরিক সুস্থতা থাকতে পারি এবং শারীরিক সুস্থতা তো অবশ্যই প্রয়োজন মানসিক সুস্থতার জন্য এই যে খেলাটা এই খেলাটা এটা একটা খেলার মাধ্যমে তা যে কোনো খেলার মাধ্যমে যে কোনো খেলার মধ্যে তুমি যখন থাকবে তোমার সেই মানসিক চিন্তাটা যে বা আউট যে চিন্তাটা মানসিক চিন্তাটা সেটা থাকে না সেই মানসিক সা সুস্থতা সুস্থ থাকার জন্য অবশ্যই কোনো না কোনো খেলার সাথে তোমাকে সব সময় নিয়োগ থাকতে হবে এইভাবে মানসিক সুস্থতা থাকা যায় আর প্রথমত বলি যে অবশ্যই শারীরিক সুস্থ থাকার জন্য জন্য নিয়মিত নিয়মিত ব্যায়ামের তো প্রয়োজন তা সবাই তো শিখতে পারে না কিন্তু খেলার খেলার যে কৌশলটা খেলা খেলাধুলো করলে যে ব্যায়ামটা হয় সেই ব্যায়ামটাও আমাদের শারীরিক সুস্থতার কাজে আমাদের খুব হেল্প করে এবং আমরা শারীরিক সুস্থতা সুস্থ থাকতে পারি এবং মানসিক সুস্থ থাকতে পারি এইভাবে আমাদের খেলার মাধ্যমে আমরা আমাদের পাড়াদের পাড়ার লোকেদের আমাদের এলাকায় লোকেদের জন্য ভালো দিকটা আমরা বেছে নিয়ে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করি এবং নিজেরাও থাকি এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করি এইভাবে আমরা সুস্থ থাকার চেষ্টা করি যে খেলাধুলোর মাধ্যমে তো আমরা সুস্থ থাকি সেইভাবেই মানসিক সুস্থ রাখার জন্য বিভিন্ন খেলাধুলো বিভিন্ন ব্যায়াম শারীরিক দিক থেকে শরীরচর্চা করে এগুলো আমরা করতে পারি আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাজে দিকে না গিয়ে বাজে চিন্তা ভাবনা না করে ভালো ভালো চিন্তা ভাবনা করতে হবে ভালো ভালো জিনিস খেতে খাওয়া দাওয়া ভালো মন্দ রাখতে হবে তার জন্য আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে অবশ্যই খেলাধুলোটা তো আমাদের একটা আর্টস সেটা তো আমাদেরকে সবাইকেই রাখতে হবে খেলাধুলো করলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে শরীর মন ভালো থাকলে সব ভালো থাকবে এইভাবেই আমরা বয়স্ক থেকে শুরু করে ছোটো থেকে শুরু করে ছোটো থেকে শুরু করে ইয়ং জেনারেশান থেকে শুরু করে বয়স্ক বয়স্ক লোকদের শুরু করে সবাইকেই আমরা সুস্থ রাখার চেষ্টা করি অবশ্যই এর জন্য আমরা ক্রেডিট দেব যে শেখায় তাকে যার জন্য আমাদের এলাকায় মানুষ এলাকার মানুষরা সুস্থ থাকে খেলার খেলার এই খেলাধুলোর মাধ্যমে অবশ্যই ধন্যবাদ জানাবো বিকাশদাকে